আমাদের স্কুলে লাইব্রেরি আছে তো সেই লাইব্রেরিতে হয়তো লাইব্রেরিটা ছোটো কিন্তু সেখানে কিছু গল্পের বই এবং যেগুলো আমাদের ক্লাস রুটিনের মধ্যে থাকে সেখানেও কিছু বই যেমন বিভিন্ন ধরনের কোশ্চেন বুক কোশ্চেন ব্যাংক ডাবলু যেগুলো আজ থাকে এবিটিএ ডাবলুবিটিএ এগুলো যেগুলো থাকে সেগুলো ওখানে থাকত তো যারা ইস্টুডিয়াস স্টুডেন্ট ছিল তারা সেই সব বইগুলো পড়ত কিন্তু বেশিরভাগ ছেলে যেত তারা পেপারটা পড়ার জন্য পেপার গল্পের বই যেগুলো থাকত সেগুলো পড়ার জন্য তো আমিও মাঝে মাঝে যেতাম সেখানে পেপারটা ওতো দৈনন্দিন কি সব ঘটছে সেগুলা জানতাম এবং গিয়ে পড়তাম গল্পের বইও পড়তাম আমি সেখানে গিয়ে ছোটোবেলায় আপনি বেশিরভাগই গল্পের বই পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পের বই আমাকে খুবই ভালো লাগে যেমন তাঁর আছে যেমন মেজদিদি লালু রামের সুমতি যেগুলো আছে এসব বইগুলো খুবই ভালো লাগে কারণ তার গল্পের বইয়ের মধ্যে একটা আলাদা ধরনেরই আবেগ লুকিয়ে থাকে হ্যাঁ এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আমার কবিতা খুবই ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রচুর পড়েছি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পও পড়েছি সেটা হচ্ছে চোখের বালি তো এই গল্পের বইটাও পড়েছি তো প্রচুর যেগুলো ভালো গল্পের বইগুলো তো মাঝে মাঝে যেতাম এবং সেই গল্পের বইগুলো পড়তাম এবং আমাদের যে লাইব্রেরিটা সেটা সকাল নটার সময় খুলতো তো চারটের সময় বন্ধ হয়ে যেত তো গল্পের বই শেষ না হলেও তাদেরকে রিকোয়েস্ট করে কিছুক্ষণ রাখা হতো যেন গল্পটা শেষ করতে পারি হ্যাঁ ওই প্রতিদিন গল্পের বই পড়তাম